হ্যালো দাদা শবরী মিষ্টান্ন ভান্ডার বলছেন হ্যাঁ আমি কিছু মিষ্টি অর্ডার দিতে চাই বাড়ি একটা বিয়ে আসে সেই সম্বন্ধে আমার প্রচুর পরিমাণে মিষ্টি লাগবে দই লাগবে তো আপনাদের দোকানে পাইকারি দামে দিতে পারবেন তাহলে একটুখানি যদি কেজি প্রতি দামগুলো বলেন তাহলে আমার সুবিধা হয় রসগোল্লা পঞ্চাশ কেজি দই পঞ্চাশ কেজি এই পরিমাণ মিষ্টি আমি নেব এর উপরে আপনি কতটা ছাড় দিতে পারবেন সেটাই একটুখানি আমাকে বলবেন বললে আমার সুবিধা হয়